আমি আঁকা প্রতিযোগিতায় বা প্রদর্শনী শিল্পকলা থেকে আমি আঁকা প্রতিযোগিতায় একটি রবীন্দ্রনাথের ছবি এঁকেছিলাম এই অভিজ্ঞতা থেকে আমার অভিজ্ঞতা ছিল যে আমার ছবিটা ভালো হয়েছিল কিন্তু তার থেকে সেখানে আরও বড় বড় প্রদর্শনীতে আরও বড় বড় আর্টিস্ট এসেছিলেন তারা প্রাথমিকভাবেই আঁকার জন্য পরীক্ষা তারাও পরীক্ষার ছিলেন তারাও পরীক্ষায় ছিলেন তারা যে বা যারা পরীক্ষামূলক বা পরীক্ষা নেওয়ার জন্য স্যারেরা এসেছিলেন তারা বড় বড় আঁকার প্রদর্শনী বা পরীক্ষা নিয়েছেন এর আগেও আমি সেরকম স্তরে যেতে পারিনি কিন্তু প্রাথমিকভাবেই আমি রবীন্দ্রনাথের মূর্তিটি আমার প্রাণপন চেষ্টা করেছিলাম ভালোভাবে আঁকার যতটা সম্ভাব্য আমি ওতে প্রাথমিকভাবেই পাশ করেছিলাম